আমার সবচেয়ে প্রিয় সাহিত্যিক চরিত্র হল দা হ্যারি পটার সিরিজের হ্যারি পটার আমি তাকে পছন্দ করি কারণ সে একজন সাহসী দয়ালু এবং বন্ধুত্বপূর্ণ ছেলে সে অসুবিধার মুখোমুখি হলেও সে কখনোই হতাশ হয় না সে সব সময়ই অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত হ্যারি পটারের কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি তার কাছ থেকে আমি শিখেছি যে সাহসী হওয়া গুরুত্বপূর্ণ এমনকি যখন সব কিছু আমার বিরুদ্ধে মনে হয় আমি শিখেছি যে দয়ালু হওয়াও খুব গুরুত্বপূর্ণ এবং অন্যরা যখন আমার সাথে দয়ালু না হয় এবং আমি শিখেছি বন্ধুত্বও গুরুত্বপূর্ণ এমনকি আমার যখন একা মনে হয় হ্যারি পটারের সাথে সম্পর্কিত একটি মজার ঘটনা হল যখন সে প্রথমবার ডাম্বেলডরের অফিসে যায় ডাম্বেলডর তাকে একটি চেয়ারে বসতে বলে এবং হ্যারি চেয়ারে বসে কিন্তু হ্যারি হঠাৎ করে চেয়ারটি উঠে যায় এবং হ্যারিও উড়ে যায় হ্যারি হঠাৎ করে ভয় পেয়ে যায় কিন্তু ডাম্বেলডর তাকে বলে যে এটা ঠিক আছে তিনি বলেন যে চেয়ারটি ডাম্বেলডরের কাছ থেকে রহস্যময় উপহার হ্যারি চেয়ারটিকে নিয়ন্ত্রণ করতে শেখে এবং এটি তার কাজে ব্যবহার করে হ্যারি পটার একটি দুর্দান্ত চরিত্র সে একজন আদর্শবাদী কিন্তু সে বাস্তববাদীও সে একজন সাহসী যুবক যিনি অন্যদের সাহায্য করার জন্য সব কিছু করতে প্রস্তুত আমি তাকে একজন অনুপ্রেরণা হিসেবে দেখি এবং এই হ্যারি পটার সিরিজটি আমি অনেকবারই দেখেছি এবং এটি আমার কাছে কখনোই পুরনো মনে হয় না আমার এইটি এই সিরিজটি দেখতেও অনেক ভালো লাগে